আমাদের এখানে অনেক রকম মাছ পাওয়া যায় যেমন পুকুরের মাছ বিলের মাছ নদীর মাছ এবার পুকুরের মাছ অনেক রকমের হয় পুঁটি মাছ মুরকুল মাছ ঝাঙা পুঁটি তার পরে রুই কাতলা ইলিশ মৃগেল অনেক রকমের মাছ পাওয়া যায় তার মধ্যেও এই মাছগুলো ছোটোবেলায় ছোটোবেলায় বাচ্চা নিয়ে ছাড়তে হয় সেই মাছের খাদ্য দিতে হয় খাদ্য দেওয়ার পরে বড় হয় তার পরে সেই মাছগুলো খাওয়ার উপযুক্ত হয় এর মধ্যেও পছন্দের মাছ এর মধ্যেও পছন্দের মাছ হচ্ছে আমার কাতলা মাছ রুই মাছ এইগুলো আমার খেতে ভালো লাগে তবে কাতলা মাছগুলো বড় হতে অনেকটাই টাইম লাগে সেগুলো অন্তত পাঁচ দশ বছর রাখলে অনেক বড় হয় মাছগুলো দশ কেজি করেও বড় হয়ে যায় এত বড় বড় হয় মাছগুলো এবারে তোমার আর যে মাছগুলো আছে বিলের মাছ বিলের মাছ হচ্ছে তোমার কই মাছ ল্যাঠা মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছও হয় বিলে সেই মাছগুলো তোমার অনেক হয় সেগুলো তোমার বর্ষার সময় ডিম ফোটে বাচ্চা হয় সেইগুলো তার পরে বড় হয় তার পরে বিল শুকিয়ে গেলে সেই মাছগুলো পুকুর ছেঁচতে হয় পুকুর ছেঁচার পরে সেই মাছগুলো ধরতে হয় সেই মাছগুলো তখন অনেক রকম মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ শো শোল ল্যাঠা কৈ তার মধ্যেও সেই মাছগুলো খেতে ভালো লাগে শোল মাছটা খেতে ভালো লাগে কেননা শোল মাছটা অনেকটাই বড় হয় খুব সুস্বাদুও হয় সেগুলো বাজারে নিয়ে বিক্রি করা হয় শোল মাছটার দামও বেশি আর হচ্ছে নদীর মাছ নদীতে পাঙ্গাশ মাছ ইলিশ পাঙ্গাশ মাছ পাওয়া যায় তারপর নেড়ে মাছ চিংড়ি মাছ পাওয়া যায় চিংড়ি মাছটা অনেক রকমের হয় ছোটো বড় মাঝারি বড় বড় মাছ পাওয়া যায় আবার আর বাগদা পাওয়া যায় সেগুলো নদীতে নদীতে পাওয়া যায় তার মধ্যেও খেতে ভালো লাগে চিংড়ি মাছটা খেতে ভালো লাগে আর বড় পাঙ্গাশগুলোও খেতে ভালো লাগে কারণ তাতে তেল চর্বি বেশি হয়

চিংড়ি মাছের মধ্যে ছাটি ছাটি ভালো লাগে বাগদা এই সবগুলো এই সবগুলোও অনেক বড় সাইজেরও হয় নদীরও আরও অনেক মাছ পাওয়া যায় সাত আটটা মাছ পাওয়া যায় সে সেগুলোও খেতে ভালো লাগে কাঁক্ কাঁকড়াও পাওয়া যায় নদীতে সেগুলোও অনেক দামি হয় তবে সেগুলো খেতে আরও সুস্বাদু হয় সেগুলোও খুবই কম কমই ওঠে সবসময় আবার পাওয়া যায় না শীতের সময়টায় বেশি পাওয়া যায় কাঁকড়াটা বড় বড় কাঁকড়া পাওয়া যায় সেগুলো আবার অনেক দামও বেশি সেগুলোকে সবাই কিনতেও পারে না এত দাম তবে কাঁকড়াটা খেতে সবার ভালো লাগে আর আরও অনেকে সবাই বিকেল বেলার টাইমে হচ্ছে সবাই নদীতে জাল টানে তারা বাগদা পায় বাগদাও বাগদা কিন ছোটোও হয় বড়ও হয় বড়গুলো খেতে ভালো লাগে আর ছোটোগুলো বিক্রি ক বিক্রি করার জন্য মারে সবাই ঘেরে ছাড়ে ঘেরে ছেড়ে সেইগুলো চাষ করে তারপর সেগুলো বড় হয় তারপর সেগুলো খাওয়ার উপযুক্ত হয় তখন সেইগুলো খুব সুস্বাদু হয় এটাও খুব দামি মাছ এই জন্য এটা সবাই পছন্দ করে আর শীতকালে ট্যাংরা মাছ পুঁটি মাছ এইগুলো খেতে ভালো লাগে কই মাছটাও ভালো লাগে আর শীতকালে বেশি ট্যাংরা মাছটাই ভালো লাগে স্ ট্যাংরা মাছের তেল হয় খুব চর্বি হয় এইগুলো খেতে ভালো লাগে এই যেসব মাছগুলো সবগুলো আমার পছন্দের মাছ এই মাছগুলো আমার খেতে ভালো লাগে আর আরও মাছ বাওয়া পাওয়া যায় সে মাছগুলো তোমার যেগুলো মাছ পু বন্দরে উড়িষ্যা থেকেও মাছ আসে পাঙ্গাশ মাছগুলো বেশিরভাগ ওখানকারই মাছ আসে এসব আমার পছন্দেরই মাছ এই মাছগুলো খেতে আমার ভালো লাগে আরও আরও অনেক রকম মাছ পাওয়া যায় নদীর মাছ যেসব বোয়াল মাছ শিঙি মাছ শিঙি মাছটা ওই সবসময় পাওয়া যায় না এগুলো দু এক সময় বেশি পাওয়া যায় যখন ওঠে তখন বেশি ওঠে আবার সবসময় পাওয়া যায় না গরমকালের দিক টিক পাওয়া যায় না শীতকালের সময়েই পাওয়া যায় বোয়াল মাছটা দেখতে অনেকটা শোল মাছের মতন হালকা দাড়ি থাকে এগুলো দেক দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর নেড়ে মাছটা একদম নরম সেগুলো কোনো কাঁটা থাকে না সেগুলো সেগুলো খেতেও ভালো লাগে একদম একদম নরম কোনো কাঁটা টাটা কিচ্ছু নেই একদম খেতে ভালো লাগে খুব সুস্বাদু মাছ আর ফ্যাসা মাছও পাওয়া যায় শীতকালে সেগুলোও খেতে ভালো লাগে এগুলো নদীর মাছ আর যেগুলো ঘেরে চাষ হয় আর ঘেরে চাষ হয় যেসব ছাটি টাটি স্ ছাটি এই সবগুলো এগুলোও খেতে ভালো লাগে এই ছাটিগুলো এই সবগুলো ঘেরের মধ্যেও চাষ হয় আর পুকুরে রুই মৃগেল এগুলোও প্রথমে বাচ্চা ডিম ফুটে বাচ্চা তৈরি করে সেইগুলো নিয়ে পুকুরে ছাড়তে হয় তার পরে সেগুলো খাদ্য দিতে হয় খাদ্য দেওয়ার পরে সেইগুলো বড় হয় বড় হওয়ার পরে সেইগুলো জাল বেয়ে মারতে হয় মারার পরে সেইগুলো খেতে হয় তবে মাছ মারতে বেশি আনন্দ হয় তবে এইগুলো মাছগুলো খুব সুস্বাদু মাছ এই মাছগুলো খেতে ভালো লাগে এই মাছগুলো সবথেকে খেতে ভালো লাগে আরও মাছ আছে যেসব মাছগুলো কুঁচে মাছ এই এই মাছগুলো তোমার মাটির তলার থেকে নিতে হয় এ এগুলো যখন মোটামুটি পুকুর ছেঁচার পরে পুকুরে যখন পাঁক একটু হালকা টাইট হয়ে যায় এবারে মাছগুলো ওখান থেকে একটা খাত মতন করে এবার খাত দিয়ে ওখানে হাত পুরে দিয়ে সেই মাছগুলো ধরতে হয় মাছগুলো দেখতে অনেকটা লম্বা আর একদম তেলতেলে মাছ একদম গাটা একদম প্লেন সাপের মতন অনেকটা মাছগুলো দেখে অনেকে ভয়ও পায় কিন্তু মাছগুলো খুবই ভালো মাছগুলো খেতেও ভালো লাগে হালকা লম্বা হয় লম্বা মাছ একদম তেলতেলে তেল তেলকুকু মাছ বলে আরও মাছ পাওয়া যায় থোড়া মাছ এই মাছগুলো পাঁকের ভিতর থাকে একদম পাঁকের ভিতর থেকে ওঠে যখন রোদ পায় পুকুর ছেঁচার পরে তখন মাছগুলো উপরে উঠে আসে এই মাছগুলো পাঁকের ভিতর থাকে ল্যাঠা মাছ ল্যাঠা মাছগুলোও পাঁকের ভিতর থাকে এইগুলো পাঁকের তলায় থাকে তলা থেকে উঠে আসে এই মাছগুলো আমার পছন্দের মাছ আরও আর কই মাছগুলো কাঁটা থাকে সে মাছগুলো ধরতে গেলে কাঁটাও মারে এরা এই কাঁটা মাছগুলো খেতে ভালো লাগে কই মাছটা অনেকটাই ভালো লাগে কারণ কই মাছটা সবসময় বেশিরভাগ পুকুর ছিঁচলে প্রত্যেকটা পুকুরে কই মাছ পাওয়া যায় বেশি কমবেশি করে ভালোই কই মাছ পাওয়া যায় কই মাছ ট্যাংরা মাছ এগুলো সবথেকে ভালো পাওয়া যায় এই মাছগুলো খেতে ভালো লাগে আমার ভালো লাগে সবথেকে